আমি একবার ওই বাইক সংগঠনের মানে যারা ওই ট্যুরে ফুরে যায় ওদের সঙ্গে যোগ হয়ে একবার মানে গিয়েছিলাম ভুটানে এবং তো মানে বাইক চালাতে আমার ভীষণ ভালো লাগে তো মানে এখানে ওখ যখন বাইক চালিয়ে যখন অনেক দূরে যেতে হবে তখন এমনি একটা মানে অন্যরকমের একটা ফিলিংস আসবে অন্যরকম মানে লাগবে তোমাকে যে আমি বাইক চালিয়ে এত দূর যাচ্ছি এখানে যাচ্ছি তবে তবে গেলাম গে গেয়ে অনেক মানে এ একটু আগে যায় ও একটু আগে যায় এই আমি একটু আগে গেলাম এরকম করলে মানে করতে করতে খুব মানে এনজয় করেছিলাম করে এবার এক জায়গায় মানে সারাদিনের পরে রাত হয়ে গেলো একটার সময় তো তোমার তো একটু রেস্ট নিতেই হবে কারণ অতটা তো এক একটা না বাইক চালানো অসম্ভব এবং আমাদের মানে দুজন করে ছিলাম এক মানে আমরা দুজনেই ড্রাইভার ছিলাম প্রত্যেক গাড়িতে দুজন করে লোক থাকবে দুজনেই করে মানে ড্রাইভার থাকবে এবার এবং তাদের লাইসেন্সও প্রয়োজন হয় যেখানে সেখানে দেখা যাচ্ছে যে চালাবে তার মানে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন তো আছে তাদেরকে লাইসেন্স আমাদেরকে লাইসেন্স ফাইসেস দেখাতে হবে ওই সূত্রে মানে লাইসেন্স প্রয়োজন হয় চালানো চালানোটাও খুব টাফ মানে খুব প্রয়োজন মানে বেশি মানে ড্রাইভিং যেন ভালো করা যায় ভালো ভালো করতে পারো এরকমও প্রয়োজন কারণ ড্রাইভিং ভালো না জানলে তোমার দেখা যাচ্ছে ঘণ্টাকে ঘণ্টা ওইভাবে চালাতে হবে তোমার গাড়ি এবার তুমি যদি ঠিকঠাক যদি না চালাতে পারো তবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চালানো লাইসেন্স দুটোই প্রয়োজন তবে আমরা সারাদিন ক্লান্তির পরে মানে রাত্রিবেলার দিকে রাত্রিবেলার দিকে আমরা মানে এক জায়গায় একটা আমরা ট্রেন ফ্রেন্ড সব কিছু নিয়ে গিয়েছিলাম ট্রেন করে রাত্রিবেলা ছিলাম থেকে আবার পরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম তো এইভাবেভাবে আমরা রাস্তা পৌঁছালাম তো ঠিক মতো না এনজয় করতে পারিনি তারপরে একবার আমরা বন্ধুরা মিলে তোমার হচ্ছে গিয়েছিলাম দীঘা হ বন্ধুদের বন্ধুদের মধ্যে মানে বন্ধুরা মিলে যাওয়া আর এই মানে সংস্থার থেকে যাওয়া আকাশ পাতাল ফারাক আছে বুঝলেন তো মানে বন্ধুদের মধ্যে কী আর মানে বন্ধুদের সঙ্গে গেলে একটা অন্য রকম মজা যা মানে তুমি এই বাইকের মানে যে সমস্ত সংস্থাগুলো আছে যারা এই মানে নেপাল ভুটান এখানে ওখানে নিয়ে যায় ওদের সঙ্গে গেলে অত মজা তোমার হবে না কারণ তোমার আছে মানে সব সব লোকজনই তো থাকবেও অচেনা চেনা লোকজন তোমার থাকবে না সেই সূত্রেও তোমার মজা ঠিকঠাক করতেও করা যায় না তো বন্ধুদের বন্ধুরা মিলে গেলে ও অনেক একটা মজাদায়ক জিনিস হ্যাঁ বন্ধুদের সঙ্গে মানে চালাতে গেলে মানে হেভি একটা মজার মতন আছে এই কেউ আগে চলে গেলো আর তো রাস্তায় তো হু হা করতে করতে যেতে হয় মানে বিশাল একটা মজা আর তো মানে ওতে যেতে গেলে তোমার হচ্ছে কোনো রকম মানে হুঁ হা করা যায় না চুপচাপ মেরে যেতে হয় কারণ কারোর সঙ্গে তো কারো চেনা জানা থাকে না হয়তো এক দুজনের সঙ্গে চেনা জানা তো অত মানে আনন্দ করা যায় না তবে বন্ধুদের সঙ্গে গেলে অনেকটাই আনন্দ করা যায় দীঘাই দীঘাই গিয়ে এবার তোমার হচ্ছে ওখানে ছিলাম আমরা পাঁচ ছ দিন ছিলাম থেকে মানে আবার আবার মানে পাঁচ ছ দিন পরে আবার ব্যাক করেছিলাম তা হয় মানে সেই মজা আসার দিনে ম আমরা মজা করতে করতে এসেছিলাম